হ্যালো কেমন আছো হুম আমারও চলে যাচ্ছে ভালোই আছি আচ্ছা শোনো না বলছিলাম কি যে এখানে নদীয়ার ইলিশ তো ইলিশের কেমন স্বাদ মানে কেমন খেতে ও আর বানানো কেমন বানাতে কত টাইম লাগে ও আচ্ছা না এখানে এসে এখানে খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই কিন্তু ইলিশ মাছ দেখে ইলিশ মাছের ঝোল খেতে ইচ্ছে করছে তো এবার আমি তো আমি হ্যাঁ আমি তো আবার রান্নার করতেও রান্না ঠিকঠাক জানি না তো কেমন করে ইলিশ মাছের ঝোলটা রান্না করব একটু বলে দাও তো

আচ্ছা

হুম আচ্ছা ঠিক আছে

আচ্ছা দেখো আমি একবার বলছি কীভাবে করতে হয় হুম প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নেব তার পরে ওটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব তার পরে তারপর মাছটাকে ভেজে নেব হ্যাঁ তার পরে একটু কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে জল দিয়ে ঢেকে দেবো তাহলে আচ্ছা

হুম হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে করব দেখি কেমন হয় হ্যাঁ আর তুমি আর কী খবর ওই দিকের হ্যাঁ ঠিক আছে চলো তাহলে রাখছি হ্যাঁ আবার ফোন করব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম